আমি ভিডিও গেম সম্পর্কে অনেকটাই জানি কারণ আমি বেশিরভাগই ভিডিও গেম খেলতে পছন্দ করি ভিডিও গেম ছাড়া আমি এমনিতে সমাজেও নিজের মাঠে আরো খেলাধুলা করি কিন্তু তার চেয়ে এ অন্য সবাই বেশিরভাগ যখন বাড়িতে রাত্তেবেলা থাকি বা অন্য সময় যখন বাড়িতে বাড়ির মধ্যে ফ্রি থাকি তখন আমি বেশিরভাগই ভিডিও গেমে আকৃষ্ট থাকি এবং আমি ভিডিও গেম খেলতে সব সময় প্রায় ভালোবাসি ফোন বেশিরভাগ আমার কাছে থাকলে আমি বেশিরভাগ ভিডিও গেমই খেলি যেমন ধরুন ফ্রি ফায়ার পাবজি এছাড়া যখন রিচার্জ থাকে না তখন ক্যান্ডি ক্রাশ লুডো এই সমস্ত গেম আমি খেলে থাকি বেশিরভাগই ফ্রি ফায়ারটাই আমি খেলতে পছন্দ করি কারণ ফ্রি ফায়ার আমি একটু বেশি ভালোবাসি এবং মনোযোগ বা মনোযোগ দিয়ে খেলি আমি এবং আমার বন্ধুরা সবাই একসঙ্গে এক কাছে মিলে বেশিরভাগ ফ্রি ফায়ার খেলি এবং আমি আমার বাড়ি থেকেও বেশিরভাগ ওই ফ্রি ফায়ার গেমটাকে ভালোবাসি পাবজি অতটা আমি খেলি না বাট যখন ফ্রি ফায়ার যখন কোনোভাবে ডিস্টার্ব করে তখন সেই সময়টা বেশিরভাগ আমি পাবজি খেলি এবং যখন হয়তো কখনও রিচার্জ করতে পারলাম না তখন আমি যখন রিচার্জ থাকে না ফোনে তখন আমি ক্যান্ডি ক্রাশ বা হয়তো লুডো এবং আরো যে সমস্ত গেম নেট ছাড়া চলে সেইগুলো আমি খেলতে পছন্দ করি এবং আমি সেইগুলি পছন্দ করি কারণ গেম ফোনে আমি অতটা অন্য কিছু বেশি ঘাঁটি না গেমই বেশিরভাগ খেলি এবং এই সমস্ত গেম খেলতে ভালো লাগে কারণ আমার সমস্ত বন্ধুরা এই সমস্ত গেম খেলে থাকে তারা বেশিরভাগ তারাও গেম খেলে এবং আমরাও গেম খেলতে পছন্দ করি আমিও